আপনি আমাকে যে জামাটি সরবরাহ করেছিলেন সে জামাটি খুবই সুন্দর আমার শরীরে খুব সুন্দর লেগেছে যার জন্যে আমার শরীরে খুব সুন্দর লেগেছে এবং এতোটুকু ঠাণ্ডা আমি বোধ করছি না জামাটা তো উলিকটের ছিল ফানেলের তো এতে খুব সুন্দর গরম অনুভব করছি এই শীতে খুব ভালোভাবে আমি ব্যবহার করতে পারছি আমার অন্য কিছু সেরকম লাগছে না এবং শুধু তাই নয় আমি ওই জামাটি পরে বাইকও চালাচ্ছি তো ভাই এই জামাটা আমি ভুলতে পারবো না আমি আমার লাইফে তো অনেক জামা ব্যবহার করেছি হ্যাঁ ঠিক এই ধরনের জামা আমি একটিও পাইনি এর যে কী বলবো সেলাই বোতাম বা আমার ফিটিংস যেটা বলে সেটা খুবই সুন্দর মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না আপনাকে একদম অতুলনীয় এই ধরনের জামা আমি আপনাদের কাছ থেকে পাবো এটা আশা করিনি আর এর যে কাপড় এর যে গুণমান সত্যিই কাপড়টার গুণমানও বলার কথা নয় এটা কী বলবো অপূর্ব এক কথায় অপূর্ব আমার জামাটা পরে যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে দারুণ দারুণ লাগে এই কাপড়ের গ্লেজটাও নিঃসন্দেহে ভালো খুব সুন্দর জেল্লা এতে করে এটা পরে আমি সব জায়গায় ব্যবহার করতে পারছি আমি কাজের ক্ষেত্রে বা যেখানে যাই এই জামাটাই আমি সবসময় ব্যবহার করি এই জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ